হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা আপনার রেস্টুরেন্টটা ঠিক কোন এলাকায় আচ্ছা আপনার রেস্টুরেন্টের নাম আচ্ছা আপনাকে আমি কিছু ডিটেলস জিজ্ঞেস করছি সেগুলো আপনি বলুন আমি একটু ফিল করে নি আপনার কজন ছেলেমেয়ে দরকার আচ্ছা এডুকেশন কিছু আচ্ছা আচ্ছা কোনো এজ আচ্ছা অর্থাৎ মানে আঠেরো প্লাস থেকে একটা কোন সীমা থাকার ইয়ে আছে তো আচ্ছা তো আপনি কি ছেলেমেয়েদের থাকা থাকার ব্যবস্থা করবেন না আপনার কি ধরনের মানে এই এলাকার মধ্যেই চাই না অন্য কোনও এলাকার হলেও হবে আচ্ছা মানে ছেলেমেয়েদের থাকার কোনও ব্যবস্থা থাকবে কি আচ্ছা আপনি কী ধরনের কী পেমেন্ট দেবেন যদি একটু বলতেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এই ডিটেলসগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন আর আপনার অ্যাড্রেসটা আমাকে একটু পিং করে দেবেন দেখুন কালকের মধ্যে যদি নাও হয় তাহলে পরশুর মধ্যে তো অবশ্যই হয়ে যাবে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনার পত্রিকায় ছাপানোর জন্য না দেখুন আমাদের কিন্তু তিনটে ভাষায় মানে একই খবর ছাপানো হয় তাই আপনার এই খবরটা তিনটে কাগজেই আমাদের ছাপানো হবে না দেখুন এক্সট্রা পেমেন্টের কোনও ব্যাপার নেই ঘটনা হচ্ছে পেমেন্টের যেটা ব্যাপার সেটা আপনি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি আমি বলছি কালকের মধ্যে যদি নাও হয় পরশুর মধ্যে অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার কোনো অসুবিধা হবে না ঠিক হ্যাঁ থ্যাঙ্ক ইউ হুম হুম